ছোটবেলায় আমরা যখন খেলাধুলা করতাম তখন আমাদের বাবা মা বলত যে এখন খেলাধুলা করে জল খাওয়ার দরকার নেই তো আমরা তখন তো অত বুঝতাম না তখন আমাদের শরীরে অনেক হয়তো গলা ধরো দাঁতে যন্ত্রণা সর্দি কাশি হতো তখন আমরা অতটা বুঝতাম না তো তখন তার পরে যখন দেখলাম ধীরে ধীরে বড় হতে থাকলাম বা শরীরচর্চা করতে শিখলাম তখন ব্যায়ামে যেতাম তখন আমাদের বলত যে জল ফল যাই খাও ব্যায়াম ছোটাছুটি করার পরে আধ ঘন্টা পরে জল খেতে হবে নাহলে শরীরে হাড়ের বা কোনো শরীরে প্রবলেম দেখা দেবে আর ওই সব মানে হতো তখন তো আমরা অত বুঝতাম না দাঁতের মধ্যে অনেক রকম প্রবলেম হতো তারপর ধীরে ধীরে যখন আমরা বড় হলাম তখনই বুঝতে পারলাম ছোটাছুটি বা কোনো ঘাম গায়ে অবস্থায় অবস্থায় আমরা যদি না জল ফল খাই বা কোনো জলে যাতে না হাত দিই তাতে আমাদের শরীরের অনেক সুস্থ থাকে বা শরীর খারাপের সম্ভাবনা থাকে না আর তার পরে আমরা বুঝতে পারলাম বা আমরা সেই সময়ে এরকম বাচ্চা কাচ্চাদের সেরকমভাবেই মানুষ আর সে করছি